আমরা যখন দূরপাল্লায় ঘুরতে যাই তখন আমরা দুই বন্ধু মিলে যাই সে হাফ রাস্তা আমি হাফ রাস্তা এরকমভাবে চালিয়ে যাই তারপর সরকারি ছুটি যখন থাকে পনেরোই আগস্ট আমরা বকখালি ঘুরতে গিয়েছিলাম গিয়ে অনেক রাইডারের সঙ্গে দেখা হয়েছিল তাদের সঙ্গে ভালো সম্পর্ক হোয়াটস্যাপে ফেসবুকে ম্যাসেঞ্জারে কথা হয় তাদের সাথে আর আমাদের